রাসায়নিক সারটা অবশ্যই ক্ষতিকারক কেননা না জলকে দূষণ করছে মাটিকে দূষণ করছে মানুষকে শেষ করে দিচ্ছে ওই সারটার সাহায্যে শাকসবজি ফল ফলাদি সব রকমই জিনিস বাড়তে থাকে এখনকারের আমরা যা শাকসবজি ফল ফলাদি খাচ্ছি সবই বিষ এই বিষের কারণে মানুষের ক্ষতি হচ্ছে আগেরকারের মানুষরা যা খেয়েছে সবই ভিটামিন জাতীয় জিনিস ছিল এখনকার যা সব আমরা খাচ্ছি তা সবই বিষ আগে অনেক মানুষ সব অনেকদিন করে বেঁচে থাকত কিন্তু এখন কারো সুগার হচ্ছে কারো স্ট্রোক হচ্ছে কারো ক্যান্সার হচ্ছে অনেক রকমের মানুষের রোগ জ্বালা হচ্ছে আগেরকারের মানুষ পুকুরের জল খেত সব নদী নালার জল খেত কিন্তু এখন মানুষ সেই জিনিসটা খেতে পারে না কেননা রাসায়নিক সারের জন্য জল মাটি গাছ পালা সবই দূষণ হচ্ছে আর আমাদের যেই মানুষ আমরা বেঁচে আছি সব ওই রাসায়নিক সারের জন্য যেসব সবজি হচ্ছে সেসব তো বিষ হয়ে গেছে আর যা খাচ্ছি আমরা সবই বিষ রাসায়নিক সারের জন্য আমরা সত্যিই দুঃখিত